আমার সঙ্গীর সাথে আমার সবচেয়ে রোমান্টিক ট্রিপ আমি দুহাজার দশে পুরী গিয়েছিলাম আমার সঙ্গীর সাথে এটা আমার কাছে খুবই মানে রোমান্টিক সময় সময় এই সময় আমরা সমুদ্রে ভোরবেলায় উঠে সমুদ্রের যে সূর্য ওঠা সেটা আমরা দেখতাম সমুদ্রের মধ্যে আমরা অনেকক্ষণ খেলা করতাম বল নিয়ে ঢেউ খেলে নিয়েছি আমরা প্রচুর সন্ধেবেলায় সূর্য অস্ত যাওয়ার সময় আমরা ওটা দেখতে আমাদের খুবই ভালো লাগত আমরা সমুদ্রের পাড়ে অনেকক্ষণ অনেক রাত পর্যন্ত বসে থাকতাম এটা মানে আমাদের কাছে একটা স্মরণীয় জিনিস হ্যাঁ এই স্মরণীয় মুহূর্ত এটা আমাদের কাছে এত ভালো লাগত এই পুরীর এই ট্রিপটা আমার সঙ্গীর সাথে থেকেই আমার খুবই ভালো লেগেছে আর সমুদ্রের যে ঢেউ এগুলো আমার খুবই ভালো লেগেছে জগন্নাথ দেবের মূর্তি জগন্নাথ দেবের মন্দির আমাদেরকে খুবই ভালো লাগত কিন্তু আসার সময় আমাদের আবার খুবই মন খারাপ হয়েছিল যে এতটা সময় একসাথে আমরা যে টাইম আমরা পাস করছি সেটা আমাদের আবার মনও খারাপ করেছে আসার সময়